হ্যাঁ পাখি দেখার জন্য আমার ঐতিহ্য বা কুসংস্কার আমি মানি যেমন কোনো মানুষ মারা গেলে আমাদের হিন্দু ধর্মে যদি কাক ডাকে আমরা সেটাকে মনে করি যে কাক বার্তা আনছে যে মানুষটি মারা গিয়েছে তার বার্তা বহন করে নিয়ে আসছে কাক এবং শালিক পাখি শালিক পাখিদের যে কুসংস্কার সেটি হল যদি দুটো শালিক পাখি পাশাপাশি থাকে দুজনে কিচির মিচির কোলাহল করে তখন আমরা সেটা যদি দেখি তখন আমরা সেটা মনে করি যে এটা দেখলে বোধ হয় আমাদের সংসারে অশান্তি বা ঝামেলা বা ঝগড়াঝাটি হতে পারে আবার যদি কেউ একটা শালিক দেখে তখন আমরা সেটাকে প্রণাম করি যে এক শালিক দেখলে আমাদের দিনটা ভালো যাবে ওই যে একটা প্রবাদ আছে এক শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটি কালো আজকের দিনটি ভালো এই রকম কিছু প্রবাদ আমরা উচ্চারণ করে থাকি অতএব পাখি দেখার জন্য আমরা নানা রকমের ঐতিহ্য বা কুসংস্কার আজও আজকের দিনে বর্তমানে বয়ে চলেছি